একটি লম্বা বাইকিং ট্রিপ বা ট্যুরে যদি আমি যাই তাহলে আমি যেসব জিনিস আমার সঙ্গে নিয়ে যাব সেগুলি হচ্ছে যদি আমি বাইকে যাই তবে অবশ্যই আমি হেলমেট ব্যবহার করব এবং বাইকে যাওয়ার জন্য একটি মোটা জ্যাকেট ব্যবহার করব সঙ্গে একটি ব্যাগ ব্যাগে জামাকাপড় জল খাবার ইত্যাদি আমি নিয়ে যাব